হ্যাঁ দাদা আপনি কি টিটিকে রেস্টুরেন্ট থেকে কথা বলছেন হ্যাঁ দাদা আসলে কালকে রাতেরবেলায় কিছু খাবার আপনাদের ওখান থেকে অর্ডার করছিলাম হ্যাঁ না না আসলে কালকে রাতেরবেলা খাবারটা খুব টাইমমতোই পেয়েছি ঠিক টাইমমতোই পেয়েছি খাবারটা হ্যাঁ ওই কালকে অর্ডার করেছিলাম দু প্লেট চাউমিন একটা মিক্সড ফ্রায়েড রাইস আর দু প্লেট চিলি চিকেন না না দাদা কাল বৃষ্টির দিনে আপনারা এত ভালোভাবে অর্ডারটা দিয়েছেন তো সেটার জন্য ধন্যবাদ জানানোর জন্যই আপনাকে কল করেছিলাম না না আসলে কালকে বৃষ্টির মধ্যে আপনারা এত ভালোভাবে ডেলিভারি দেবেন সেটা ভাবতেও পারিনি তো অর্ডারটা পেয়ে খুব ভালোই লেগেছে তো সেই জন্য ধন্যবাদ জানানোর জন্যই আপনাকে কল করেছিলাম হ্যাঁ দাদা খাবারটা খুব ভালো ছিল গরমও ছিল আর ঠিক টাইমমতোও আপনারা দিয়েছেন না দাদা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনাকে ধন্যবাদ জানানোর জন্যই কল করেছিলাম হ্যাঁ দাদা এর পরেও আপনাদের ওখান থেকে অর্ডার করব আর ধন্যবাদ কালকে ঠিকঠাকভাবে ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে রাখলাম ঠিক আছে